আমি মাতৃ বস্তালয় থেকে একটি শাড়ি কিনেছিলাম সেই শাড়িটি খুব নরম ছিলো এবং রঙটাও খুব ভালো ছিলো এবং শাড়িটি পরেও খুব আরাম পেয়েছিলাম শাড়ির রঙও খুব একটা ওঠে নি শাড়িটা খুবই ভালো ছিলো আমার খুব পছন্দ হয়েছিলো শাড়িটি